পেন্টিং শুরু করার আগে আমি কিন্তু কাউকে একটা পরামর্শ দিয়েছিলাম সেটা হচ্ছে কেউ না আমার ভাইকে বলেছিলাম যে বাড়িতে যখন রঙ করবি সেটা কিন্তু ভালোভাবে দেখে করবি কারণ চারটা দেওয়ালের মধ্যে যেন তিনটা দেয়াল এক রকম রঙ হয় আর একটা দেয়াল অন্য রকম রঙ হয় সেটা আমি অনেকবার ভাইকে বুঝিয়ে দিয়েছিলাম তখন ভাই বুঝতে পেরেছিলো কারণ পেন্টিং শুরু করলেই হয় না পেন্টিংটা ভালোভাবে পছন্দ করতে হয় তবেই কিন্তু করা উচিত কারণ পেন্টিংয়ের জন্যই আমাদের কিন্তু ওই ঘরগুলো যে রুমগুলো খুব ভালো লাগবে পাকার দেয়ালগুলো যদি আমাদের ভালোভাবে না পেন্টিং হয় তাহলে কিন্তু ভালো লাগবে না কারণ পেন্টিংয়ের মধ্যেই ছবি ছাবা ফুটে উঠবে পেন্টিংয়ের মধ্যে রঙয়ের মধ্যে এতো একটা সুন্দর মিষ্টি রঙ যদি দেওয়া যায় একটা দেয়ালে তাহলে তিনটা দেওয়ালে কিন্তু একটু গাঢ় রঙ দিলে সেটা কিন্তু ভালোই হবে খারাপ হবে না কারণ আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে পেন্টিং করার সময় মিস্ত্রিদের সাথেও আমাদেরকে আলোচনা করতে হবে রঙের মিস্ত্রির সাথে যাতে ভালোভাবে পেন্টিংটা করা যায় কারণ এই জিনিসটা আমরা বারে বারে করবো না একবার করলে অন্তত দশ বছর পর আবার করবো কারণ বাড়ির ক্ষেত্তে অনেকটা টাকাই খরচা হয় একটা দো কামরা তা বাথরুম কিচেন রান্নাঘর এগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো রঙয়ের খরচা হবে তালে আমাদেরকে পেন্টিং করার আগে সব কিছু ভেবে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু পেন্টিং করা উচিৎ আমি এই পরামর্শটা আমার ভাইকে দিয়েছিলাম